হ্যাঁ আমাদের এখেনে এমন অনেক রাজনৈতিক নেতা মন্ত্রী আছে যাদের সম্পর্কে আমি অবগত আছি অ্যাঁ তার মধ্যে প্রথমেই বলতে হয় আমাদের নদীয়া জেলার আমি যেখানে থাকি সেখানের এমএলএ রঞ্জিত রায় তিনি একজন খুবই ভালো নেতা ছিলেন তিনি আমাদের সঙ্গে অনেক সময় কথাবার্তা বলতেন তিনি কারণ তিনি আমাদের পাড়াতেই বাড়ি অনেক সমাজ সচেতনতামূলক কাজকর্ম করে গেছেন তিনি যখন কাজকর্ম করেছেন তখন আমাদের কোনো দিক থেকে ভাবনা চিন্তাই করতে হতো না কারণ রাস্তা পরিষ্কার নারী সুরক্ষা বেকার সমস্যা তিনি এই সব জিনিসগুলোর উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং আমাদের কাজগুলো করে গেছেন তারপরে আমি যদি সর্বভারতীয় ক্ষেত্রে কোনো নেতা মন্ত্রীর কথা বলতে যাই তাহলে আমাকে প্রথমেই বলতে হবে শ্রী শ্রী নদে নরেন্দ্র মোদির নাম তিনি হলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি আমাদের জন্য অনেক কাজ করেছেন গরিব খেটে খাওয়া সমাজ পীড়িত মানুষজনের জন্য অনেক কাজ করেছেন যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা এই যোজনার মাধ্যমে তিনি সামো সমাজে গো গরিব দুখিদেরকে বাড়ি দিয়েছেন তারপরে অনেক এমন জনকল্যাণমূলক কাজ তিনি করেছেন তাছাড়া আমাদের রাজ্যের কথা বলতে গেলে রয়েছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি হলেন এমন একজন নেত্রী তিনি খুবই একজন বিশ্বস্ত এবং চেনা মুখ তিনি আমাদের পা এখানে অনেকবার এসছেন তাকে আমি ভালোভাবেই চিনি কারণ তার সঙ্গে আমার মাঝে মাঝে ফোনে কথাবার্তাও হয় তিনিও আমাদের দেশের জন্য অনেক কাজ করেছে রাজ্যের জন্য নারীদের সুরক্ষা কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী তাছাড়া বিভিন্ন অন্যান্য কাজকর্মেও আমাদেরকে সাহায্য করেছেন